আমি একজন সপ আমি বর্তমানে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের একটি আইটি সেক্টরেই চাকরি করি ও আমি এখন যে চাকরিটি করি তার বেতন মাসে মান্থলি পনেরো হাজার টাকা তো আমি চাই আমার উপর মহল কর্তৃপক্ষের কাছে আমি আবেদনও জানিয়েছি যাতে পরবর্তীকালে আমার চাকরির বেতন বাড়ানো হয় এবং আমি যেই কাজ করি তার যেন বেতনটি বাড়ানো হয় এবং আমার উপর মহলও আমাকে জানিয়েছেন ওনারা আমার একবার পরীক্ষা নেবেন আরও একবার এবং সেই পরীক্ষাতে আমি যদি ভালো মার্কস আনতে পারি বা ভালো নম্বর আনতে পারি সেই ক্ষেত্রে ওনারা ভেবে দেখবেন আর আমিও ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবো এবং যাতে আমার চাকরির বেতন আরও বাড়ে সেই দিকে খেয়াল রাখবো